হ্যাঁ হ্যাঁ বলুন কে বলছেন কে বলুন তো বুঝতে পারছি না ও আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ সে হবে আসুন দেখি কীরকম কি তবে তো হ্যাঁ সব রকমই ডিজাইন হয় এবার আপনি যেমন বলবেন সেই রকমটাই করে দেওয়ার চেষ্টা করবো এবার হয়তো যদি আগে থেকে বলা থাকে সেই ক্ষেত্রে কিছুটা কম হয় আর তাড়াতাড়ি যদি তাড়াতাড়ির মধ্যে করতে হয় সেই ক্ষেত্রে একটু বেশি পড়ে এবার আমরা তো আগে থেকে দু একমাস আগের থেকে কাজ ধরে নিই এবার দশ দিনের মধ্যে দেখতে হবে যেহেতু দামটা হয়তো বেশি পড়বে কিছুটা হয়তো বেশি পড়বে তবে দেখবো চেষ্টা করবো অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো আপনি যখন আমার কাছেই সবকিছু করান তো আমাকে তো চেষ্টা করতেই হবে হুম হ্যাঁ সে সব নিয়ে কোনো চিন্তা নেই সে হলে তো আবার পরে তো আসবেন অসুবিধা কিছু নেই হ্যাঁ পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা আপনি সময় মতো দিয়ে যাবেন আর কীরকম কি মাপ সব ঠিকঠাক দিয়ে যাবেন তাহলে ঠিকঠাক হয়ে যাবে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে